হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি এছাড়াও আমি পুরনো দিনের বাংলা সঙ্গীত শুনতে পছন্দ করি তাছাড়াও রয়েছে আধুনিক যুগের বিভিন্ন বাংলা ও হিন্দি গান আমার মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর আশা ভোঁসলে কবিতা কৃষ্ণমূর্তি প্রমুখের গান শুনতে খুব ভালো লাগে এছাড়াও এখনকার আধুনিক গানের ক্ষেত্রে আমার যে সব গায়ক গায়িকার গান শুনতে খুব ভালো লাগে তারা হলেন আরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল সোনু নিগম পলক মুচ্ছল দর্শন রাভাল আরও অনেকেই আছে আমার বাড়ির কাছে কোনো মাঠে যদি ফাংশন হয় তাহলে সেখানে যেই গায়ক আসুক না কেন তিনি হিন্দি বা বাংলা পুরনো বা আধুনিক তিনি সব মিলিয়েই গান গাইবেন এখনো অনেকেই আছেন যারা পুরনো দিনের গান শুনতে ভীষণ ভালোবাসে তখন তারা মানে এই ফাংশনে এসে গান শোনেন এছাড়াও বাউল গান লোকসঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানে পুজো পাড়ার মধ্যে হতেই থাকে